হ্যালো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বলুন স্কুলেতে গিয়েছি হ্যাঁ সেটাই আমিও বলবো বলে বাবা দেখেছেন তো স্কুলের কি অবস্থা হয়েছে আর হবে না বলুন তো কী করছে দেখতে হবে তো না কে কী বলবে বলুন তো সবই তো পার্টিগত কিছু বলতে গেলেই তো ধরুন আমার না কিছু তো করার নেই আমাদের মেনেছে নেওয়া ছাড়া তো আর কিছু করার নেই দেখুন না এই তো সেদিনকে নেশা করে চলে আসলো এসে এই বাচ্চা বাচ্চাগুলো কী শিখবে বলুন তো ওদের থেকে কী শিক্ষা নেবে বাচ্চা মানুষদের ওপর তো এফেক্ট হচ্ছে কিন্তু কেউ তো কিছু বলতেও পারছে না কিছু করতেও পারছে না আর গার্জেনরা একত্রিত হয়েই বা কী করবে দেখতে পাচ্ছেন না এখন যা রাজনীতি গিয়ে পড়েছে সেই কারণের জন্যেই তো উনি আজকাল এতো মানে যা মনে হচ্ছে তাই করছে স্কুলে আসছে না আসছে তো নেশা করে আসছে মাইনে তো ঠিক পেয়ে যাবে ওনার তো আর সেরকমভাবে এ নয় যে আমাদের মতো না স্কুলেই আসতে হবে ভদ্রভাবে থাকতে হবে সেরকম তো কোনো চাপ নেই ওনার মনে হলো আসলো না মনে হলো আসলো না আসলো তো আবার নেশা করেও আসছে আপনি তো দেখছেনই ওই দিনে বলুন তো কী রকম বাচ্চাদের মধ্যে এফেক্টটা হচ্ছে বাচ্চারা

এগুলো কী বলুন তো এগুলো পার্টি থেকে না হলে কিছু না বললে তো কেউ কিছু করতে পারবে না না